আমি ঘরোয়াভাবে আমি যে ওষুধের গাছপালা সেগুলো কিন্তু আমরা লাগাই আমরা লোকের মুখে শুনেছি যে মানুষ যখন ভগবান পৃথিবীটায় পাঠিয়েছে তখন মানুষের বেঁচে থাকার জন্যে যে দরকার জিনিস যেমন কোনও রোগ অসুখে পড়ল কোনও অসুখে ভুগলো তো ওই অসুখ থেকে ও যাতে তাড়াতাড়ি বেঁচে উঠে ওষুধ বাজার থেকে কিনে না খেয়ে ও যেখানে থাকে বনে জঙ্গলে পাহাড়ে যেখানেই থাকে তো সেখানে কিন্তু ভগবান তার বেঁচে থাকার জন্যে বিভিন্ন রকমের ওষুধের গাছগাছরা কিন্তু দিয়েছে আমরা চিনতে পারি না তো আমরা এরকম লোকের কাছে শুনে যারা আয়ুর্বেদ নিয়ে নাড়াচাড়া করে তাদের কাছ থেকে জেনে আমরা কিন্তু অনেক আমাদের ঘরের কাছে যে বাগান আছে ঘরের কাছে সেটাই খেনে কিন্তু আমরা এই গাছপালা লাগিয়েছি ওষুধের তুলসি গাছ তো আমাদের ঘরের মেয়েছেলেরা সকাল বিকাল সন্ধ্যা মোরোলি দিছে তুলসি গাছের সর্দিকাশি হলে তুলসির পাতা আমাদের ছেলেরাও খায়ে মধুর সঙ্গে চায়ের সঙ্গে এর বাদ দিয়ে আমরা এখন সেটাই এলেভেরা ইংরেজি কথা বটে তো আমরা কিন্তু ওই গাছটাও রাখি বাংলায় আমরা আয়ুর্বেদে জানি ওটা ঘৃতকুমারী বলে তো সে গাছটাও আমরা ঘরে রেখেছি এই যে আমরা রোদে বাতাসে ঘুরছি তো ওইটার ডালটাকে ভেঙে নিয়ে আমরা যদি শরবত করে খাই তো আমাদের শরীরটা কিন্তু ফুরফুরে লাগে বড়ো সুন্দর লাগে এর বাদ দিয়েও আমাদের কখনও হয়ত কোনো ঠেসখালি তো সেইটার জন্যে ঠেস খেতে খেতে যদি রক্ত বেরিয়ে গেল তো আমরা একধরনের একটা গাছ আছে গাঁদা গাছের আমরা কোচটে যদি ছাল দিয়ে দিই তো গাঁদা গাছের পাতাকে কোচটে নিয়ে লাগিয়ে দিই তাতেও কিন্তু বড়ো সুন্দর কাজে লাগে অর্জুন ছাল আমরা বেঁটে খাই আঁঞ্জির ছালে আঁঞ্জির পাতের ডগ আমাদের যখন আমাশয় হয় এরকম আমরা সবরকম কিন্তু আগে আমরা চেষ্টা করি ঘরোয়াভাবে যে আমাদের গাছগাছরা আছে এ গাছগাছরা খাইয়ে আমরা রোগ অসুখটাকে ঘুচাবার চেষ্টা করি তাও যদি না হয় তখন বাধ্য হই ডাক্তারবাবুর কাছে হাসপাতালে যেতে কিন্তু প্রথম আমরা চেষ্টা করি কিন্তু ওই গাছগাছরা দিয়েই আমাদের রোগ অসুখগুলোকে ভালো করার জন্যে বাসক পাতা আমরা খাই যখন আমাদের সর্দিকাশি দমে হয় তো আমরা ঘরে বাসক পাতা লাগিয়েছি গাছ লাগিয়েছি সেখান থেকে আমরা জল দিয়ে সিঝাই সেটাকে খাই নিমপাতাকেও আমরা অনেক সময় বেঁটে খাই এমনি খাই তো সেই আমরা গাছগাছরা দিয়ে আমরা প্রথম চেষ্টা করি আমাদের রোগ অসুখের হাত থেকে বাঁচার জন্যে